পুরুলিয়া জেলা পরিবর্তনের পিছনে কিছু প্রধান কারণ রয়েছে যেগুলি হল এখানে পুরো পুরি একটি আদিবাসী জেলা ছিল এখন আদিবাসী সমাজের উন্নয়নে প্রতিষ্ঠাহিত একটি কেন্দ্র পুরুলিয়া জেলা পরিবর্তনের কারণ হতে পারে প্রধাণত কারণ হল এই এলাকার বাসিন্দাদের জীবন যাপনের জন্য কঠিন এবং উন্নয়নশীল অনেক সময় এই জেলার লোকজন গ্রামীণ এলাকা থেকে অন্য জেলা সরে যাওয়ার কারণে প্রতিষ্ঠান উন্নয়নে ব্যাপক কষ্ট হয়ে যেত তাছাড়াও পুরুলিয়া জেলার একটি প্রধান সড়ক যোগাযোগ দুর্বলতার সামনে হয়ে থাকতো যা প্রতিষ্ঠার উন্নয়ন বা কার্য কর্মে বাঁধা সৃষ্টি করতো তবে এখন সরকার একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনা করেছে তাছাড়া ছোটো খেলনা উৎপাদনে এই জেলা উন্নতি লাভ করছে যেগুলি হল পুরুলিয়া জেলাই খেলনা খেলা প্রচলিত একটি পরিচিত সংস্থা আছে যা খেলনা উৎপাদনে জনপ্রিয় হয়ে উঠেছে খেলনা উৎপাদন কারখানাগুলি একটি পরিচালিত একটি উদ্যোক্তার হাতে রয়েছে যা স্থানীয় উদ্যোক্তাদের পক্ষ থেকেই উৎপাদন করা হয় ছোটো খেলনা উৎপাদনে অর্থনৈতিক উন্নয়নে উপকারিতাদের যখন উদ্যোক্তারা স্থানীয় কর্মীদের জন্য কাজ তৈরি করে তাদের উদ্যোগে পার্ট টাইম জব অফার করেন এবং পশ্চিমবঙ্গে উন্নত শিল্প বেল্ট এবং ওড়িশা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অন্তর্বর্তী অঞ্চলগুলির মধ্যে প্রবেশদ্বার হিসেবে করে থাকে সুবিধাজনক অবস্থানের জন্য এই স্থানটি ভারতে পর্যটন মাঞ্চচিত্রে একটি স্থান অর্জন করেছে পুরুলিয়া বাগমুন্ডি ব্লকে চরিতা গ্রামের প্রায় আড়াইশো কারিগর ছয়শো ও মুখোশ কারো কাজে জড়িত রয়েছে